হ্যাঁ আমার সংগ্রহের সাথে সম্পর্কিত যে স্মরণীয় এবং আকর্ষণীয় গল্প যেটা আছে সেটা আমার খুব প্রিয় জিনিস আমার দাদিমার মা সে তিনি তাকে একটা গহনা উপহার দিয়েছিল মানে বিয়ে হয়ে আসার পরে মানে আমার দাদিমার শাশুড়ি সেই গহনা আমার দাদিমা কাউকে দেয়নি এবং আমার মাকেও দেয়নি সেটা আমার জন্য রেখে দিয়েছে এবং আমার বিয়ের পর দাদিমা আমার সেটা আমাকে দিয়েছে খুব সুন্দর হার সোনার হার সেই হারটা আমি খুব যত্ন সহকারে আমি আমার কাছে রেখে দিয়েছি এবং আমি চাই যে এটা ওটা জন্ম জন্মান্তর ওভাবেই থাকুক আমার ধরো আমি বুড়ো হয়ে গেলে সে তো আমি আর গলায় দিতে পারব না বেঁচে থাকব কি না থাকব তারও ঠিক নেই এবং আমার আমার মেয়ে বা আমার বউমা যে হোক কেউ তো হবে তাদেরকে আমি উপহার দিতে চাই এটা এটা এরকম বলব যে এটা আমার জন্ম জন্মান্তর এটা চলে আসছে আমার দাদিমার শাশুড়ি মানে অনেক বয়স হয়ে গিয়েছে তাঁর তিনি এটা দিয়েছে আমার স দাদিমাকে দাদিমা দিয়েছে আমাকে অনেক দিন আগেকার হার এটা এবার আমি ওটা আমার মনের মধ্যে আমি এটা স্মরণ করে রেখে দিয়েছি এবং খুবই আকর্ষণীয় জিনিস এটা আমার এবং আমি যেটা বলতে চাইছি যে আমার কিছু জিনিস আছে যেটা আমার খুবই দুঃখ দিয়েছে আমি যখন আ একুশ বছর বয়স আমার তখন আমি বাড়িতে থাকি আর একজন আমার বয়ফ্রেন্ড ছিল সেই বয়ফ্রেন্ড আমাকে একটা আংটি গিফট করেছিল সেই গিফটটা আমার কাছে আজও পর্যন্ত আছে এবং আমার বাবা মা জোর করে অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে এটা আমার কাছে খুবই স্মরণীয় বলে মনে হয় এবং আমার এতে খুব দুঃখিত দুঃখও পেয়েছি যে সেই আংটিটা আমি এখনও রেখে দিয়েছি তার জন্য আমার এখনও মন কাঁদে এটাই আমার কাছে দুঃখের বিষয় এর থেকে আর কিছু নয়